আমার প্রিয় স্পোর্ট প্লেয়ার হলো মহেন্দ্র সিং ধোনি সে হচ্ছে বিশ্বের এক এক নম্বর ক্রিকেট প্লেয়ার সে হচ্ছে যে কোনও যে কোনও সময় সে খেলা এবং সবরকমই কাজ করেছেন সেই জন্য আমার কাছে সে একটি বিশেষ বিশেষ একটি ক্রিকেট প্লেয়ার আমার খুব কাছের প্রিয় সে যেমন হচ্ছে আগে আগে ছিল খড়গপুরের রেলস্টেশনে এ কাজ করতো সেখান থেকে এ খুব খুব কষ্ট করে বা এম কষ্ট করে সে এই খেলাতে নেমেছিলো সে খেলাতে খেলে সে অনেক কাপ জয় করেছিলো সেই জন্য সে খুব প্রিয় হয়ে উঠেছে সবার মাঝখান থেকে সেই জন্য আমার খুব প্রিয় মানুষ আর আর হচ্ছে যেমন খেলাধুলো সবারই সবাই এক এক সময় ঠিক বড় হবে সেই জন্য সেই জন্য কষ্ট এবং স্বাভাবিক হতে হবে সেই জন্য খেলার খুব প্রয়োজন হয়ে থাকে